আমার প্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আমাকে ঋতুপর্ণা সেনগুপ্তকে সবচেয়ে ভালো লাগে কেন ও পুরো আমাদের গ্রামের মেয়ের এবং সাধাসিধা মেয়ের মতো চরিত্রগুলো করে তো এতে আমাদের মন অনেক আনন্দিত দেয় এবং ও ঘরোয়া পুরো একবারে ঘরোয়া মেয়ের মতন ব্যবহার করে তাতে দেখে বা আমরা বই দেখলে খুব আনন্দিত পেতাম এবং সবাই আর ওর বই এমনই যে সুন্দর যে বাড়ির সকলকে নিয়েও আমরা সিনেমা দেখতে যেতে পারতুম বা ভিডিও দেখতে পারতাম বা ঘরের টিভি চালিয়েও আমরা এগুলো দেখতে পারি একসঙ্গে যে কোনও কিছু ওর খারাপ লাগেনি সবাই মিলে বাড়ির সকলকে মিলে একসঙ্গে বসে দেখতে পারি আর ওর বইয়ের সিনেমার মধ্যে এতো মুখের মায়াদার যে দেখলেই মন মনটা গলে যায় আর ওর সিনেমার যখন নাচ টাচগুলোও খুব ভালো লাগে এবং আনন্দিত হয় এবং ওর শো ওর বইটা দেখলে সবাই গরিব মেয়েরাও অনেক মানে দুর্বল মেয়েরাও অনেক মনের সাহস পায় এতে সাহস পেলে তাদেরও মনে এমনি স্বাভাবিক দেখেও আমাদের মনে অনেক চেতনা বাড়ে এবং ওর সিনেমাগুলো দেখলেও যে বাপ মায়ের প্রতি কর্তব্য সবারির থেকে ফ্যামিলিকে নিয়ে যে একটা সংসার করা সেই জীবনের মধ্যেও আমরা অনেক অভিজ্ঞতা পাই